হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দুশো চল্লিশ টাকা আমাদের এখানে দই সাধারনত তিন থেকে চার ধরনের পাওয়া যায় হুম টক দই পাওয়া যায় চকলেট দই পাওয়া যায় তারপর নলেন গুড়ের পাওয়া যায়

হুম হুম বলুন হুম

চকলেট ফ্লেভারটা পাওয়া যাবে তবে ওটা আপনাকে আগে অর্ডার করতে হবে এবং কিছু অ্যাডভান্স করতে হবে হ্যাঁ তো ফোনপে নাম্বার আছে হ্যাঁ হ্যাঁ আমাদের এই ফোন নম্বরে পাঠিয়ে দিলেই হবে

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বাড়িতে দিলে পরে আপনাকে ওই ক্যারিং কষ্টটা লেগে যাবে আর নাহলে পর আপনাকে এসে নিয়ে যেতে হবে তো দুশো টাকা মতোন পড়বে আপনার পনেরো কেজিতে

হুম হুম আচ্ছা না এখন হ্যাঁ তো আপনাকে মোটামোটি পাঁচ সাত দিন আগে তার জন্য অ্যাডভান্স করতে হবে এবং ইয়েটা অর্ডারটা কনফার্ম করতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমরা আগের দিনে তৈরি করি পরের দিনে সাপ্লাই দিই হ্যাঁ হ্যাঁ ওটা কোন অসুবিধে হবে না ওটা আপনি জল কাটার কোন সম্ভাবনা নেই একটু প্রিসার্ভ করতে হবে

না না না না কোন রং ব্যবহার নেই রং ব্যবহার হলে দাম আপনার অনেক কম পরে যেতো হুম হুম না না না না আমাদের নিজস্ব যা ফ্লেভার যা বেরোবে ওতে আপনার সেইটাই ফ্লেভার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কোন অসুবিধে হবে না আপনার ওদিকে গ্যারেন্টি আছে হ্যাঁ হুম হুম হুম হুম হুম হুম

ঠিক আছে ঠিক আছে কোন অসুবিধা হবে না হুম ঠিক আছে হ্যাঁ লিখুন এইট নাইন সেভেন টু ফাইভ ফোর ফাইভ টু টু ফাইভ আচ্ছা ঠিক আছে ঠিক আছে হুম হুম হুম